মাছ ধরতে নদীতে নদীতে যায় যে অনেকে এই নদী অঞ্চল যারা থাকে সুন্দরবনে আশেপাশে যারা থাকে তারা নদীতে কীভাবে যাবে মাছ ধরতে মাছ ধরতে তো সাঁতার কেটে যাওয়া যায় না কারুর নৌকায় করে অনেকজন মিলে যায় গিয়ে সেটা জাল ফেলে কি বড় বড় জাল নিয়ে টানা দিয়ে জাল ফেলে মাছ ধরে সেসব মাছ ধরে তারা সংসার সংসার চালায় নিজেরা খায় সেসব মাছ মনে করলো যে অনেক মাছ পড়েছে কী করবে এতো মাছ তো খাওয়া যাবে না নিয়ে এইসব বিক্রি করে বিক্রি করে সেসব টাকা পয়সা নিয়ে আরও বিভিন্ন অনেক জিনিসপত্র কেনে তো নদীর মাছ ধরতে খুব খুবই ভালো লাগে কারণ একটা মাছ ধরার নেশা আমার তো খুব ভালো লাগে নদীতে যাবো গিয়ে জাল ফেলে ছোট্টো ছোট্টো বড় বড় কত বিভিন্ন ধরনের মাছ আছে সেই সব মাছ নিয়ে সেসব মাছ নিয়ে আমরা খাই রান্না করে খাই কারণ এসব মাছ খেয়ে আমরা তো বেঁচে আছি নদী এলাকায় এসব মাছ তো খাওয়া হয় এসব কিছু থাকে না গরিব মানুষ কী করবে কারণ এই পরিবর্তন হয়েছে কয়েক বছর আগে মাছ ধরা কয়েক বছর মাছ ধরা পরিবর্তন কোনো রকম ছিল না কারণ যে ও